দুহাজার তেইশের জানুয়ারি মাসের প্রথম দিকে আমি আমার কয়েকটি বন্ধু এবং একটি বন্ধুর মামা এবং তার মা আমরা সবাই মিলে ওর মামার গাড়িতে যাই অযোধ্যা অযোধ্যাতে আমরা প্রথমে সকালদিকে গেলাম সেইখানের পাহাড়গুলো দেখলাম সেইখানে অনেকটা ঘুরলাম এইবারে সন্ধ্যাদিকে একটি অনেক ঘটনা ঘটে সেই ঘটনাটি হলো ওর মামা হঠাৎ আমাদেরকে কুশলপল্লী যাওয়া হলো আমাদের পুরুলিয়ার অর্থে অযোধ্যার একটি অনেক বড় রেস্টুরেন্ট স্ল্যাশ হোটেল স্ল্যাশ একটি থাকার জায়গা সেখানে আমরা যখন হঠাৎ পদার্পণ করি তখন আমাদের বিশ্বাস হচ্ছিল না গিয়ে সেইখানে আমরা পৌঁছেছি হঠাৎ করে আমরা ওইখানে পৌঁছালাম সেইখানে অনেকটাই এনজয় করলাম আমরা ওইখানটায় অনেকটাই মজা করলাম সেইখানে একটি নতুন অভিজ্ঞতা হলো আমাদের যে পৃথিবীতে এমন এমন সুন্দর সুন্দর জায়গা থাকতে পারে বলে অনেক ভালো লেগেছে